আমার প্রিয় বিষয়বস্তু হলো স্বাভাবিকভাবে বেড়ে ওঠা গাছপালা যাকে এক কথায় স্বাভাবিক উদ্ভিদ বলি এছাড়া ভূপ্রকৃতি নদ নদী খাল বিল পাহাড় পর্বত এগুলি হচ্ছে আমার প্রিয় বিষয় একই ধরনের সারা জীবন যদি আমি বই পড়ি তাহলে আমার ভূ মানে হিসাবে ভূগোল বইটি আমার প্রিয় বই এই মুহূর্তে তো ভূগোল পো বেশি পড়লে কী হবে ভূগোল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গর ভূগোল যেমন একটা বিষয় রয়েছে তার সঙ্গে ভারতবর্ষের ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি এছাড়া রয়েছে জিওগ্রাফি অফ ওয়ার্ল্ড টোটাল বিশ্বের যে ভূগোল ভূগোল মানে ভূগোল শেষ হবে না ভূগোল পড়তে একই রকম বই পড়লে জ্ঞানটা যথেষ্ট পরিমাণে হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান কোনো মানুষের তাও কমপ্লিট হয় না হয়তো দেখা যাবে কি আশি পার্সেন্ট নলেজ হলো গোটা লাইফটাতে তাও কী বলে কারণ ভূগোলের শেষ নেই পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ভূগোল বিশ্বের ভূগোল এখন আমি সাম্প্রতিক কোন বইটি পড়েছেন না আমি সাম্প্রতিক ভূগোল বই যে রিসেন্ট একটা ভূগোল বই পড়েছি দু হাজার চব্বিশ সালে লাস্ট এডিশন হয়েছে সেরকম একটা ভূগোল বই পড়ছি

সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমি জানতে পারছি এবং বুঝতে পারছি যে ভারতবর্ষের যে বিভিন্ন রকম ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া ভূপ্রকৃতিগত যে সমস্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি তাতে ভারত কোন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগতভাবে অবস্থিত সেটা দেখতে পাচ্ছি এছাড়া দেখতে পাচ্ছি ভারতবর্ষের ভূমিরূপ কেমন সমভূমি কতটা মালভূমি কীরকম অবস্থা পার্বত্য ভূমিভাগের অবস্থা কেমন এছাড়া আমরা কী দেখতে পাচ্ছি জলবায়ু সম্বন্ধে জলবায়ু দেখতে পাই আমরা কী না আবহাওয়া এবং জলবায়ু আবহাওয়াটা একরকম জলবায়ুটা একরকম আর জীবনবিজ্ঞান সম্বন্ধে আমি জীবনবিজ্ঞান লাইফ সায়েন্স বইটাও পড়ি লাইফ সায়েন্সের সম্বন্ধেও আমি দেখতে পাচ্ছি কি মানুষের বিভিন্ন দে দেহ গঠনের বিভিন্ন রূপ প্রকাশ আমরা জানতে পারি মানুষ কী কী নিয়ে মানে প্রত্যেকটা যেমন আমরা কোষ নিয়ে গঠিত মানুষের শরীর রক্ত রক্তের মধ্যে রক্ত হ্যাঁ শ্বেতকণিকা রক্তকণিকা এই সমস্ত রয়েছে তার ভাগ জানতে ও তারা সেগুলো কত দিন বাঁচে আর শ আমাদের শরীরের যে নার্ভাস সিস্টেম রয়েছে স্নায়ুতন্ত্র সেগুলো জানতে পারি এবং মানুষের যে খাদ্যের যে পরিপাক জানতে পারছি এবং খাদ্যের যে অপাচ্য অংশগুলো বিভিন্ন বেরিয়ে যাচ্ছে বর্জ্য পদার্থ হিসাবে সেগুলো আমরা বুঝতে পারি আচ্ছা অভিযোজন সম্বন্ধে আমরা পরিবেশ সম্বন্ধে যে একটা আইডিয়া পাই ওখান থেকে যে মানুষের যে অভিযোজন খাপ খাইয়ে চলার যে মানে সিস্টেম কোন অভিযোজনে কোন প্রাণী টিকে থাকতে পারে এই সমস্তগুলো আমরা জানতে পারি এভাবেই আমার রিসেন্ট সাম্প্রতিক আমি একটা লাইফ সায়েন্স বই পড়েছি এগুলোই আমাকেও ভালো লাগে বর্তমানে